আমাকে এক সময় এমন এক পরিস্থিতিতে পড়তে হয়েছিল সেই পরিস্থিতি সামলানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল একবার আমি আমার এক ফ্রেন্ডের সাথে কলেজে যাচ্ছিলাম তার বাইকে করে তারপর কোনো এক কারণের জন্য সে আমার আগে বাড়ি ফিরে যায় তখন আমি আমাকে সেই পরিস্থিতিতে আমাকে কিছুটা দূর হেঁটে তারপরে বাসে করে আমাকে বাড়ি ফিরতে হয় সেই পরিস্থিতি সামলানোর জন্য আমি ইয়ে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ও বাসে করে বাড়ি ফিরি সেই সময়